হ্যাঁ বলুন অ্যাঁ বলছিলাম যে এখন তো এখানটায় রুগিরা আছে আপনি কি আসতে পারবেন এইখানে ও ও কেউ কেউ জ আচ্ছা বলছিলাম যে এখন পেশেন্ট আছে একটা ডা একটা ওষুধের নাম যদি দিই বলছি কেউ আছে এনে দিতে পারবে তাহলে আমনি কাউকে বলুন বাড়ির কাউকে বলুন যাতে ওষুধটা এনে দেয় আচ্ছা ঠিক আছে আপনি যদি কাউকে পান সামনে বাড়ির কাউকে পান সামনের ডাক্তার দোকান থেকে বলুন ওষুধ নিয়ে আসতে কী করে লাগলো পায়ে